হ্যাঁ আমার বাড়ির পাশে একটি স্পোর্টস ক্লাব আছে স্পোর্টস ক্লাবটির নাম হল সোনাগাছি স্পোর্টস ক্লাব এখানে নানা রকমের খেলাধুলো শেখানো হয় যেমন ফুটবল বা ক্রিকেট আমার দুটি খেলার মধ্যেই ফুটবল বা ক্রিকেট খেলার মধ্যে ফুটবল আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা বাচ্চারা বা হচ্ছে বয়সী ছেলেরা এটি খেলতে ভালোবাসে বা এটি নিয়ে নিজের জীবনটা সার্থক করতে চায় তার জন্য এখানে খেলে এই খেলাটিকে তারা নিয়মিত শিখতে থাকে এবং এই খেলাটি নিয়ে অপর জায়গায় যেয়ে এই খেলাটি নিয়ে প্রতিষ্ঠিত হতে চায় তার জন্য এই খেলাটি তাদের অতি প্রিয় আর ক্রিকেট ক্রিকেট আমাদের এখানে ছোট ছোট বাচ্চারা অতি চায় খেলতে চায় তার জন্য এই ক্রিকেট খেলাটি বাচ্চাদের বা হচ্ছে বয়সীদের মধ্যে হয়ে থাকে এই খেলাটি নিয়ে খেলাধুলো বা হচ্ছে নানা রকম প্রতিযোগিতাও হয়ে থাকে তার ফলে এই খেলাটি আমাদের এখানে অতি প্রিয় বা প্রতিষ্ঠিত